ভারতের স্বাস্থ্য ব্যবস্তা খুব একটা খারাপ নয় আবার ভালোও নয় এখনও অনেক কিছু উন্নত করা বাকি আছে হয়তো আস্তে আস্তে চারিদিকে সাব সেন্টার বাড়ছে হাসপাতাল প্রাথমিক হাসপাতালের সংখ্যা হচ্ছে কিন্তু হাসপাতাল বানালেও সেখানে ডাক্তার খুব একটা পাওয়া যাচ্ছে না সেখানকার প্রয়োজনীয় যন্ত্রপাতি যেগুলো মানুষের রোগের জন্য দরকার সেইগুলো পর্যাপ্ত পরিমাণে থাকছে না সেগুলোর জন্য মানুষকে দূরে যেতেই হচ্ছে এবং প্রচুর তাদেরকে যেতে হচ্ছে অনেকটা যে গিয়েই তারপরে তাদেরকে সেই রোগের চিকিৎসা করাতে হচ্ছে গ্রামের দিকে তো খুব একটা প্রাথমিক হাসপাতালে খুব একটা কিছুই নেই তাদেরকে চিকিৎসার জন্য দূরে গাড়ি করে কলকাতার দিকেই যেতে হয় এবং সেখানে ভালো হাসপাতালে চিকিৎসা করালেই তবেই সে সুস্থ হচ্ছে সুতরাং অন্যান্য দেশে দেখা যায় প্রত্যেক জায়গাতেই ঠিকঠাক পরিষেবা আছে স্বাস্থ্যপরিষেবা যার জন্য খুব একটা সমস্যা হচ্ছে না কিন্তু ভারতের উচিত আরও ভালো করে চারিদিকে হাসপাতাল বানানোর ডাক্তারদের আরও বেশি করে আনার প্রত্যেক হাসপাতালে যেন সব ধরণের চিকিৎসা হয় তাহলে কি হয় মানুষ অনেক রোগের হাত থেকে মুক্তি পায় অনেকে হয়তো দূরের কারণে যায় না তার জন্য অনেক মানুষ গাফিলতির কারণেও মরে যায় দূরবর্তী কারণে বা টাকা পয়সার সমস্যার জন্যও মরে যায় সুতরাং যাদের বড়ো কঠিন রোগ হয়েছে তাদের হয়তো টাকা পয়সা নেই তো তাদেরকে যদি কোনো ফেসিলিটি দেওয়া যায় তাদেরকে যদি টাকা দেওয়া যায় তো সেই মানুষটা বেঁচে যায় এবং হাসপাতালে অনেক সময় মানুষ অসুস্থ চিকিৎসা করতে গিয়ে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে লাইনের জন্য কেননা লাইন এতটাই পড়ে কারণ ডাক্তারের সংখ্যা কম হাসপাতালের সংখ্যাও কম মানুষের সংখ্যা বেশি তাহলে সেই হিসেবে আমাদের প্রচুর লাইন পড়ে এবং মানুষ সুস্থ হতে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে এই লাইনের জন্য এবং পরিচ্ছন্নতা বলতে এখানে পরিচ্ছন্নতা খুবই কম অপরিচ্ছন্ন হয়ে থাকে হাসপাতালের বাথরুম পায়খানাগুলো এখানে লোক আরও বাড়ানো উচিত আরও পায়খানা বাথরুমের সংখ্যা বাড়ানো উচিত মানুষ যাতে পরিষ্কার করে প্রত্যেক সময়ে সেই লোক বাড়ানো উচিত এবং এখানকার বেডগুলো কম থাকে তো এইগুলো আরও উন্নত করা উচিত এবং যাতে ব্যয়বহুল হয় সে জন্য আরও টাকা পয়সাগুলো কমানো উচিত